পশ্চিমবঙ্গের রাজ্যে এই ধর্ম নিয়ে বেশ একটা বড় ব্যাপার হ ঘটে রাজনীতিতে বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে এই ধর্ম নিয়ে ধর্ম বিভাজনটা থেকেই গিয়েছে ইংরেজ চলে গিয়েছে কিন্তু এই যে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বিভিন্ন ধর্মের আছে তাদের মধ্যে বিভেদটা রেখে গিয়েছে তারা সৃষ্টি করে দিয়ে গিয়েছে বিভেদটা এইটা সৃষ্টি করে দিয়ে গিয়েছে যাতে জীবন কখনও ইন্ডিয়ানরা ভারতীয়রা একসঙ্গে হতে না পারে এর জন্য ওরা এই ধর্ম নিয়ে বিভাজনটা রেখে গিয়েছে আর এখনও ইভেন এখনও এমন কি এখনও রাজনৈতিকে এই যে ধর্ম নিয়ে এই যে ব্যাপারটা মতভেদ বিভিন্ন জিনিস আচার আচরণ তার পরে কথা কাটাকাটি যেরকম ধর্ম সংস্কার তারপর কুসংস্কার বিভিন্নভাবে এটার মধ্যে মিশে রয়ে গিয়েছে ধর্ম ধর্ম সবার সব অবশ্যই সবাইকে স্বা স্বাধীনচেতা হওয়া উচিত সবাইকে সবটা মেনে নেওয়া উচিত যেরকম সবার যার যার ধর্ম তার তার ব্যাপার আলাদা সেটা আলাদা ব্যাপার সবাই যে যে যার ধর্মে সে তাই মানবে সেটা অবশ্যই নিজের নিজের ধর্মে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে ধর্ম নিয়ে এই যে বিভেদটা হচ্ছে সেইটা একদমই ঠিক হচ্ছে না সেটা বিভিন্ন জিনিসে প্রতিনিধিত্বের উপর আইনের উপর নীতির উপর নীতি বিভিন্নভাবে বি বিবেচন করা রয়েছে আইন শৃঙ্খলাও বিবেচন করা রয়েছে যেরকম এস সি এস টি এগুলোকে সবসময় নিচু জাতি হিসাবে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আর ও বি সি একদমই প্রায়োরিটি দেওয়া হয় না এইগুলো তো একদমই ঠিক না আর উচিতও না কারণ মানুষের মধ্যে বিভেদ চলে আসবে এইগুলোর জন্য আমাদের নিজেদের মধ্যেই খারাপ লাগবে ও এস টি ও এই সুযোগ সুবিধা পাচ্ছে আমি ও বি সি আমি এই সুযোগ সুবিধাগুলো ও পাচ্ছি না আমাকে দিচ্ছে না সরকার এই নিয়ে রাজনীতির জিনিস রাজনীতির মধ্যে বিভিন্ন বিভিন্ন মতভেদ চলে আসে বিভিন্ন কথা কাটাকাটি হয় বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি হয় যেরকম নীতি আছে বিভিন্ন ধরনের যেগুলো হিন্দু আলাদা মুসলিম আলাদা মুসলমান আলাদা এগুলো ঠিক নয় যা হবে তুমিও এই দেশের জন জনতা ওও এই দেশের জনতা তোমাকে নিয়েও এই দেশের জনতার সৃষ্টি হয় ওই তোমার ওকে নিয়েও এই দেশের জনতার সৃষ্টি হয় তাহলে দুজনই সমান একেবারে দেশের জন্যে তো তুমি তোমরা দুজনই সমান তাহলে তাহলে তোমাদের দুজনের প্রতি বিচারটা কেন এক হবে না নিয়মটা কেন এক হবে না নীতিটা কেন এক হবে না এইগুলোর জন্যই তখন অসুবিধে হয় কারণ এইগুলো না হলে তো ও মানুষ তো সবাইকেই নিজে সবাই সবার সমান অধিকার পেত এইগুলো আছে বলেই মানুষ নিজেকে ছোট মনে করে কেউ বড় মনে করে কারো রাজে যার শক্তি বেশি সে সেই সেই হিসেবে রাজত্ব শাসন চালিয়ে যায় কিন্তু এগুলো একদমই ঠিক নয় কারণ এগুলোতে বিভিন্ন সামাজিক রীতিনীতির উপর প্রভাব ফেলে বিভিন্ন অনু সাংস্কৃতিক অনুষ্ঠানে এইগুলোর প্রভাব ফেলে এইগুলো একদমই উচিত নয়